আমাদের এখানে যে সাহেব বাঁধ আছে সে সাহেব বাঁধে আপনি নাইজেরিয়া থেকে গ্রীষ্মকালে পাখি আসে তারা এখানে ঘুরে যায় তাছাড়া আমার যে বাড়িটা আছে আমার বাড়িটা আছে পুরুলিয়ার মিনিজুর কাছে এটাকে অরিজিনালি খয়েরবন বলে আমরা ছাদের উপরে উঠে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির পাখি দেখি নাম তার ঠিক জানি না বলাও সম্ভব নয় ইদানিং কালে একটা নতুন করে লক্ষ্য করলাম যেটা আমরা যে চড়াই পাখি বলে আমরা যেটা জানতাম সেই চড়াই পাখির একটি নতুন সংস্করণ বেরিয়েছে মিনি চড়াই সেটা আমরা এখানে দেখতে পাই